প্রত্যন্ত এবং বিচ্ছিন্ন গ্রামীণ এলাকায় খেলাধূলা একটি বিনোদনের উপায় হিসাবে কাজ করে থাকে জলপাইগুড়ি জেলা যেহেতু অত্যন্ত অনুন্নত জেলাও নয় আবার খুব উন্নত জেলাও নয় তাই এখানে খুব একটা পরিবেশ উন্নত নয় আবার খুব একটা অনুন্নতও নয় এবং এখানে এর গ্রাম্য এলাকাগুলিতে যেহেতু খুব বেশি বিনোদনের উপায় নেই বা প্রচুর পরিমাণে বিনোদনের যোগাযোগ মাধ্যম নেই তাই মানুষ এখানে খেলাধূলা দ্বারাই জীবনযাত্রা ও বিনোদন বেছে নেয় এই বিভিন্ন খেলাধূলাগুলির মধ্যে হল ক্রিকেট ফুটবল ভলি ব্যাডমিন্টন ইত্যাদি খেলাধূলা যেমন শরীরের উন্নতিতে সাহায্য করে তেমনই মানসিক চাপ থেকে দূরে রাখতেও সাহায্য করে তাই খেলাধূলার উপশম খেলাধূলা বা বিভিন্নভাবে এইভাবেই বিনোদনের উপায় হিসাবে কাজ করে সারা দিন খাটাখাটনির পর একটু খেলাধূলা মানুষকে চাপমুক্ত রাখতে সাহায্য করে এইভাবেই এই জেলার মানুষ এটিকে ব্যবহার করে বিনোদনের উপায় হিসাবে